কূপ মানে হচ্ছে

কুয়োর থেকে জল তুলতে গেলে যেটা আমরা করি একটা বালতি রাখি বালতির এক প্রান্ত দড়ি দিয়ে বাঁধা থাকে আর মাঝখানে থাকে আর একটা কপিকল এই কপিকলের সাহায্যে জলটা ওঠে দড়ির এক প্রান্ত থাকে বালতিতে বাঁধা অপর প্রান্ত থাকে বাইরে যেটা আমরা হাত দিয়ে টেনে তুলতে পারি যখনই আমাদের জলের প্রয়োজন হয় আমরা বালতিটাকে কুয়োর ভিতরে ফেলে দিই কারণ কুয়োর জলটা অনেক নিচে থাকে আমাদের হাতটা যায় না সেই কারণে আমরা বালতি দড়ি বেঁধে নিচে ফেলে দিই এবং বালতিতে যখন জল ভর্তি হয়ে যায় বালতির অপর প্রান্তের দড়িটায় দড়ি বালতির দড়ির উপরে থাকে সে পর্যন্ত দড়িটা আমরা হাত দিয়ে উপরে তুলি টেনে তোলার কারণে বালতিতে জল থাকা উপরে উঠে আসে আমাদের হাতের সামনে চলে আসে এবং সেই জলটা আমরা ব্যবহার করতে পারি এই ভাবে আমরা কূপ থেকে জল তুলি কিন্তু এখন বিদ্যুৎ এবং মোটর আসার কারণে আমাদের অনেক সুবিধা হয়ে গিয়েছে আমরা যদি কূপে বৈদ্যুতিক মোটর লাগাই এবং সেটা পাইপের মাধ্যমে আমাদের যেখানে প্রয়োজন হয় সেখানে নিয়ে যেতে পারি যেখানে আমরা স্নান করতাম সেটা আমাদের কূপের পাশে আসতে হতো কিন্তু মোটোরের সাহায্যে আমরা কূপের জলটা আমাদের স্নানের ঘরে নিয়ে যেতে পারি এবং প্রয়োজন অনুযায়ী সুইচ চিপে দিলে চেপে দিলেই আমাদের প্রয়োজনীয় জলটা পেয়ে যাই আমাদের যদি আগে কোথাও কাপড় কাচতে হতো আমাদের কূপের পাশে যেতে হতো কিন্তু বৈদ্যুতিক কিন্তু বৈদ্যুতিক মোটর থাকলে আমাদের যেখানে প্রয়োজন আমরা সেখানে গিয়ে কাপড় কাচতে পারি কারণ মোটরের সাহায্যে পাইপ থাকে সেই পাইপটা আমরা যতদূর খুশি টেনে নিয়ে যেতে পারি এখন এটাও সম্ভব হচ্ছে আমরা তিনতলার উপরেও জল তুলে নিতে পারছি ফলে আমাদের আর নিচে নামতে হচ্ছে না কূপের পাশে আসতে হচ্ছে না আমরা তিনতলার উপর বসে বসে স্নান করতে পারছি কাপড় কাচতে পারছি জামাকাপড় কাচতে পারছি বাসন ধুতে পারছি প্রয়োজনে যতটুকু জল ব্যবহার করতে পারছি যতটুকু দরকার ততটুকু ব্যবহার করতে পারছি